পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পেশা এবং জীবিকাগুলি হল কৃষি বাণিজ্য আর পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান দেশ এখানে প্রথম কৃষিকে পেশা হিসাবে নেওয়া হতো এবং এটাকেই জীবিকা নির্ভর করত এছাড়াও ছিল পশুপালন মানুষরা আগেকার মানুষরা পশুপালনের মাধ্যমে রোজগার করত এবং জীবিকা নির্বাহ করত বাণিজ্য করত ছোট ছোট জিনিসের এবং কৃষি উৎপাদিত জিনিসের বাণিজ্য ব্যবসা বাণিজ্য করেও তাদের জীবিকা নির্বাহ করত এগুলি ধীরে ধীরে পরিবর্তন হয়েছে এখন কৃষিকাজ অতটা হয় না যতটুকু কৃষকরা করে সেটা আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন কম ফসল উৎপাদন করা হয় তাই জিনিসের দাম বেশি হয় পশুপালন তো এখন ফার্মে হয় আর আগের মতন খামারে পশুপালন করা হয় না এর জন্য পশুজাতীয় দ্রব্যেরও দাম বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বেশি মানুষ ব্যবসার দিকে ঝুঁকি করেছে এবং বিশেষ করে পরিষেবা কেন্দ্রও খুলেছে সরকারি চাকরির দিকে ঝুঁকি এখন বেশি আর নিজেদের ব্যবসা খুলে মনে করে যে ব্যবসা বেশি চালাবে এখন যেমন রেস্টুরেন্টের ব্যবসা তৈরি করছে আর অনলাইনে ব্যবসা করছে অনলাইনের কাপড়ের ব্যবসা বা আজ অন্য কিছু যে কোনো ওষুধের ব্যবসা এসব অনলাইন ব্যবসা করছে এবং অনলাইন কাজ চালু হয়েছে